বিভিন্ন ধরনের স্বর্গীয় ঘটনা বলতে বিভিন্ন ধরনের অলৌকিক জিনিস শুধুই বোঝায় না এর পেছনে বেশ কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে তাই মূলত এখানে স্বর্গীয় ঘটনা বলতে যেমন বোঝায় এখানে বিভিন্ন ধরনের মহাজাগতিক বিষয় যেমন চন্দগ্রহণ সূর্যগ্রহণ ধূমকেতু বা অন্যান্য বিভিন্ন ধরনের মহাজাগতিক বা আকাশের ঘটনা বিভিন্ন ধরনের ঘটনাগুলির সাথে আমি বেশ কিছু ঘটনার সাথে এর পরিচিত রয়েছি যেমন এগুলির মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য হলো যেমন ধূমকেতু বা সপ্তর্ষিমন্ডল দর্শন মাঝে মাঝে সপ্তর্ষিমন্ডল বা ধূমকেতু উয়া দেখা যায় ধূমকেতু কিছুটা ঝাঁটার মতো দেখতে হয় কতকগুলি নক্ষত্রের সমন্বয়ে এই ধূমকেতু গঠিত হয়ে একটি ঝাঁটার আকার ধারণ করে এর দ্বারা ধূমকেতু দেখা যায় যেগুলি অনেক দিন পর ছাড়া ছাড়া দেখা যায় এছাড়াও রয়েছে সপ্তর্ষিমন্ডল সাতটি তারা জিজ্ঞাসা চিহ্নের আকারে গঠিত হয়ে সপ্তর্ষিমন্ডল গঠন করে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের চন্দগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি মহাজাগতিক ঘটনা যেগুলির সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত রয়েছি এবং আমি এগুলি অনেকবার দেখেওছি এর সাহায্যে আমি বিভিন্নভাবে এটি একটি দুর্দান্ত ঘটনা আমার কাছে রয়েছে এবং আমাদের যে মহান মহা আমাদের যিনি মহান সৃষ্টিকর্তা তাকে ধন্যবাদ জানানো ছাড়া উপায় নেই কারণ এই বিজ্ঞানের যুগেও এত কিছু সুন্দরভাবে ঘটছে কিভাবে বা তি কিভাবে তিনি ভারসাম্য যুক্তভাবে তৈরি করেছেন সেটি আমাকে অবাক করে এবং এই প্রকৃতির দুর্দান্ত সৃষ্টি বা প্রতিটি জিনিস যেভাবে স্তরে স্তরে সাজানো রয়েছে তা এক অপূর্ব অনুভূতি যেগুলি আমাকে অসামান্যভাবে মুগ্ধ করে এবং এগুলি আমার কাছে একটি দুর্দান্ত অভিজ্ঞতা যেগুলি আমি প্রকাশ করতে পারবো না শুধু বলে এছাড়াও আরো অনেক ঘটনা রয়েছে যেগুলি আমাকে খুব মুগ্ধ করে